আমাদের এখানকার মানুষ বিভিন্নভাবে আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং সহায়তা চায় এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি যেমন ধর্মীয় স্থান অনেক মন্দির মসজিদ এবং গির্জা আমাদের হুগলি জেলায় রয়েছে আমাদের এখানে মানুষ প্রার্থনা করতে ভক্তিগান গাইতে ধ্যান করতে আধ্যাত্মিক শান্তি খুঁজতে মন্দিরে যান এবং আমাদের এখানে মুসলিম জনগোষ্ঠীও অনেকটা রয়েছে তাদের মসজিদ রয়েছে তারা সেখানে প্রতিনিয়ত নামাজ পড়ে এবং আল্লার কাছে প্রার্থনা করে খ্রিস্টানরা প্রার্থনা করতে এবং ধর্মীয়মূলক অনুষ্ঠান পালন করতে গির্জায় যায় ধর্মীয় ব্যক্তিত্বের অনেক গুরু সাধু এরা রয়েছেন অনেক মানুষ আধ্যাত্মিক দিক নির্দেশনার জন্য গুরু বা ধর্মীয় শিক্ষকের কাছে যান গুরুরা তাদের শিষ্যদের জীবনের নীতি নৈতিকতা এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে এবং সাধুরা তদের জীবন ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনে উৎসর্গ করে দেয় অনেক মানুষ তাদের আশীর্বাদ এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য সাধুদের সাথে দেখা করতে যায় অন্যান্য উপায়ে যেমন পবিত্র নদীতে স্নান করা হুগলি নদী তথা গঙ্গা নদী হিন্দুদের কাছে পবিত্র নদী অনেক মানুষ পাপ থেকে মুক্তি পেতে এবং আধ্যাত্মিক জ্ঞান পরিশুদ্ধি লাভের জন্য আমাদের গঙ্গা নদীতে স্নান করেন এখানে দুর্গা পুজো রথযাত্রা জন্মাষ্টমী ঈদ ক্রিসমাসের মতো বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয় এই উৎসবগুলি মানুষকে তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে সংযুক্ত থাকতে এবং আধ্যাত্মিক আনন্দ লাভ করতে সাহায্য করে এ সমস্তগুলোর মাধ্যমেই এই অঞ্চলের লোকেরা আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং সহায়তা চায় এবং ধর্মীয় স্থানের কাছে তারা আবদ্ধ থাকে প্রার্থনা করে এবং তাদের জীবনে ভালোর জন্য প্রার্থনা করে